হ্যালো আচ্ছা আপনি অশোক ফুলের দোকান থেকে বলছেন তো যে আমাদের পাড়ার দুর্গাপুজোর জন্য ফুলের অর্ডার দেওয়ার ছিল আচ্ছা চার চারদিনের পুজোর ফুল কিন্তু আপনাকেই দিতে হবে যেমন লাগে বেলপাতা গেঁদা জবা এইসব ফুল আর অষ্টমীর সন্ধিক্ষণে পুজোর জন্য একশো আটটা নীলপদ্মও কিন্তু চাই না না বড় না না গেঁদাফুলের মালা তো দেবেনই তার সাথে এমনি ফুল দেবেন অঞ্জলি দেওয়ার জন্যও তো লাগে

হ্যাঁ হ্যাঁ সব মিশিয়ে দেবেন ফুল সমস্ত মিশিয়ে দেবেন সে অসুবিধা নেই কিন্তু মালা আলাদা করে দিতে হবে সমস্ত ঠাকুরের আলাদা ফুলের মালা গেঁদাফুলের মালা পদ্মফুলের মালা এবং একশো আটটা পদ্মফুল অষ্টমীর দিন কিন্তু চাই আচ্ছা ঠিকানাটা হচ্ছে ইসমাইল হোমিওপ্যাথি কলেজ থেকে একটু গিয়ে ষষ্ঠীনগরতলা আছে না সেখানে যে স্থানীয় হ্যাঁ ষষ্ঠীনগরতলার মিলন মন্দিরের যে দুর্গাপুজো হয় সেই সেই দুর্গাপুজো মণ্ডপে ষষ্ঠীর দিনই আপনাকে কিন্তু পৌঁছে দিতে হবে হ্যাঁ একশো আটটা হ্যাঁ হ্যাঁ যদি থাকে নিশ্চয়ই দিয়ে দেবেন সেটা কোনও ব্যাপার নয় আর আর বেলপাতা লাগবে অনেক বেলপাতা কিন্তু চারদিনেরই লাগবে না ফুলের দামগুলো আপনি বলুন মোটামোটি ক কত কি খরচা হবে আমি যা বললাম সেই হিসাব করে আমাকে একটা বলুন মোটামোটি কত খরচা হবে না ওই গেঁদাফুলের মালা আমি যে যেমন বললাম গেঁদাফুলের মালা ওই চারটে আর একশো আটটা পদ্মফুল বাকি যা যা ফুল বেলপাতা সমস্তকিছু আপনি দিয়ে দেবেন না ডেকরেশন নয় ডেকরেশন নয় শুধু পুজো হ্যাঁ হয়ে যাবে বলেই তো বলছি তো আপনি শুধু মালা দিন তারপরে আলাদা করে ফুল তো দিচ্ছেনই ফুল তো আলাদা করে দেবেন ওই মালাগুলো শুধু ঠাকুরেরকে পরানোর জন্য বড় বেশ বড় যেমন হয় বড় ভালো দেখে টাটকা ফুলেরই যেন মালা হয় আর ঠিক আছে আমি তো অর্ডারটা দিয়েই দিলাম যেন সমস্ত কিছু পৌঁছে যায় আমার আর অ্যাড্রেসটা দিয়ে দিলাম ঠিকানা দিয়ে দিয়েছি আপনি ষষ্ঠীর দিনের মধ্যে সমস্ত পৌঁছে দেবেন ফুল আর টাটকা ফুল চাই কিন্তু আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম ঠিক আছে হ্যাঁ রাখছি হ্যাঁ